হ্যাঁ স্যার বলুন হ্যাঁ বলুন কি রকম কি ফোন নেবেন কম রেঞ্জের বলতে আপনি কি এমনি অ্যানড্রয়েড ফোন খুঁজছেন না এমনি কীপ্যাড ফোন খুঁজছেন যেটা বলবেন সেরকম আছে কীপ্যাড ফোনও আছে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে অ্যানড্রয়েড ফোন পাঁচ হাজার থেকে শুরু এরকম এবার যে রকম নেবেন সে রকম আছে পাঁচ হাজারে স্যামসাংয়ের আসবে স্যামসাংটাই ভালো হবে ওই টাকার মধ্যে তো এইটা দেখতে পারেন তারপর আট হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে দশের মধ্যে ভিভোর ফোন আসবে আর একটু উপরে গেলে বারো হলে ভিভো ওয়াই টোয়েন্টি আই আসবে হ্যাঁ আপনি কি তাহলে অ্যানড্রয়েড নেবেন না এমনি কি কীপ্যাড ফোন নেবেন আচ্ছা অ্যানড্রয়েড তাহলে ভিভোর সেটটা নিতে পারেন এখন যেটা খুব বাজারে চলছে ভিভোর বিভিন্ন রকম রয়েছে তো দশ হাজারের মধ্যে একটা ভালো আসবে তো সেটা নিতে পারেন ক্যামেরাও কোয়ালিটি খুব ভালো এমনিসব সবই ভালো কালারও খুব ভালো আসবে তো আপনি নিতে পারেন নিয়ে দেখতে পারেন ব্যবহার করে কি রকম কি আছে আপনি আগে কি রকম কি এরকম অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেছেন না কীপ্যাড ফোন ব্যবহার করেছেন না না এটা এক বছর না এটা মোটামুটি ধরে রাখুন তিন চার বছর ভালোভাবে চলতে পারে এরপর যে রকম ব্যবহার করবেন আপনি সে রকম অনুযায়ী হবে ভিভো নিয়ে দেখতে পারেন ভালো হবে হ্যাঁ ব্যাটারি কোয়ালিটি খুব ভালো আপনি দেখতেও পারেন ক্যামেরা কোয়ালিটিও খুব সুন্দর এখন যেটা চলছে আপনারা হয়তো বাজারেও দেখে থাকবেন ভিভোটা খুব বেশি এখন মানে চলছে না খুব ভালো হ্যাঁ সেলফি ক্যামেরাও ভালো ব্যাক ক্যামেরাও যথেষ্ট ভালো আপনি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এটা হচ্ছে তিন চৌষোট্টি ওটা বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এরপর দেখে দাম করে দেবো আপনি যেরকম নেবেন হ্যাঁ হ্যাঁ দোকানে আছে দোকানে অ্যাভেলেবেল যখন পারবেন আপনি নিতে পারবেন দোকানে সমস্ত কালারও রয়েছে দুটো কালার রয়েছে দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে নিতে পারেন আপনি ওয়ারেন্টি ম্যাক্সিমাম ধরে রাখুন দু বছর আছে এরপর আপনি যে রকম চালাতে পারবেন তিন বছর ম্যাক্সিমাম চলে যাবে না মোবাইলের ওয়ারেন্টি এটা হ্যাঁ সে রকম দেখুন তো দাদা এ রকম হচ্ছে কম টাকার মধ্যে তো এতটা মানে হাই ফাই তো আপনি মানে খুঁজলে পাবেন না একটু বেশি দামের মধ্যে হলে সেখানে কোয়ালিটি দিতে পারি আর কি আচ্ছা ঠিক আছে অ্যাডভানস ও আচ্ছা হ্যাঁ তাহলে আপনি কিছু টাকা অ্যাডভানস করে দিয়ে যান বাকিটা একদম যখন নেবেন হাতে হাতে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ফোনটা নেওয়ার জন্য